আমারে বিশেষ কিছু গুণ বলতে যেহেতু মা নেই তাই বাড়িতে রান্না বান্না করি এবং রান্না বান্না বিভিন্ন রকমের পিঠে এগুলো সব কিছুই আমি পারি এমন কি আমার পরিবারের লোক যেটা বলে যে হ্যাঁ এসবে আমার খুব ভালো দক্ষ আছে এছাড়াও আমার পড়াশোনা মোটামোটি শিখেছি তাছাড়াও একটু কবিতা লিখি গল্প লিখি উপন্যাসও লিখি এমন কি আবৃত্তি করি আশেপাশের গ্রামাঞ্চলে একটু মেলা বা অনুষ্ঠান হলে বা রক্তদান শিবির আয়োজিত হলে সেখানে গিয়েও টুক টাক আবৃত্তি করি এছাড়াও বিভিন্ন রকমের কাজকর্ম করি সেলাইয়ের কাজও করি বাড়িতে কাঁথা সেলাই করি বাচ্চাদের টিউশানিও করাই বাচ্চাদের আবৃত্তি শেকাই বাচ্চাদেরকে আমি নিজে যেই খেলাধুলোগুলো আগে জানতাম আমার ছোটোবেলায় যে খেলাধুলোগুলো করেছি এখনকার সময়ের খেলাধুলো সে সমস্ত খেলাধুলো কোনো বাচ্ছার মধ্যে আর দেখি না কোনো বাচ্চাদের এখন দেখি না সেভাবে খেলাধুলো করতে তো আমি বাচ্চাদের নিয়ে আমার সময়ের যে পুরোনো খেলাধুলোগুলো ছিলো যে খেলাগুলো ছিলো এখনকার বাচ্চাদের সেগুলো শেখাই বলি যে এই খেলাগুলো খুব ভালো আমার সময়ে এই খেলাগুলো ছিলো তাদেরকে শেখাই এবং তারা নিত্য নতুন আমার থেকে নতুন নতুন খেলা শিখছে